হ্যালো হ্যাঁ দাদা আমি পঁচিশ তারিখে বকখালি যাচ্ছি তো আমি নামখানা স্টেশনে নেমে আ নামবো তো আপনি ঠিক দশটার সময় আমাকে সকাল দশটার সময় রিসিভ করতে পারবেন তো আচ্ছা আচ্ছা আর হ্যাঁ আমি আর একটা কথা বলছিলাম যে আপনি দশটা মানে দশটাই ঠিক আছে আমাদের কারণ তাড়াতাড়ি হোটেলে ইন করতে হবে আচ্ছা আর বলছিলাম যে আমরা মোট চারজন আছি তো আপনার ট্যাক্সিতে চারজন হবে তো হুম হুম আচ্ছা আমি বলছিলাম আমাদের কিন্তু লাগেজ হিউজ অনেকগুলো লাগেজ আছে তো ওগুলো ব্যবস্থা মানে হবে তো চারজন বসার পরে ঐ লাগেজগুলো আচ্ছা আর আপনার ইয়ে ভাড়া কত ও আমি যে বলেছিলাম ঐ রেস্টুরেন্ট বেকারস নামে যে রেস্টুরেন্টটা আছে ওইটাতে আ আমাদেরকে ড্রপ করতে আচ্ছা হ্যাঁ ক্যাম্পটা না দুশো আশি দিতে পারবো না অনেক বেশি হয়ে যাচ্ছে কম করুন হ্যাঁ আড়াইশো টাকা দিতে পারি আর হ্যাঁ বলছিলাম যে ট্যাক্সিতে যাবার পর আমরা কি কি দেখতে পাবো তাও হ্যাঁ আপনি একটু আমাকে ওই বিচের সাইডটা একটু ঘুরিয়ে দেবেন তো তাতে যদি এক্সট্রা কিছু ভাড়া লাগে আমি দিতে রাজি আচ্ছা ঠিক আছে আপনি একটু আমাদের ঘুরিয়ে দেবেন মোটামুটি আপনি আর জানেন লোকালিটিটা মোটামুটি আমি তো একদম নতুন যাচ্ছি আপনি বুঝতে পারবেন কোন দিকটা ভালো হবে না হবে একটু সেই অনুযায়ী একটু ঘুরিয়ে দেবেন ওকে ওকে ঠিক আছে তাহলে আমি পঁচিশ তারিখে ঠিক দশটার সময় নেমে যাবো সকাল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে